হ্যাঁ আমি মনে করি গত কয়েক বছরে নাচের আমূল পরিবর্তন হয়েছে পুরোনো যে সমস্ত নাচ ছিল সেগুলি ছিল মূলত আমাদের সংস্কৃতি শিল্প ইত্যাদিকে কেন্দ্র করে আমাদের প্রাচীন ঐতিহ্যকে কেন্দ্র করে কিন্তু বর্তমানে নাচের যে সমস্ত দিকগুলি রয়েছে সেগুলি মূলত ছন্দ এবং আকর্ষণীয়তাকে কেন্দ্র করেই